হ্যাঁ হ্যাঁ আসুন আচ্ছা কী কী লাগবে বলুন আচ্ছা হয়ে যাবে তারপর আচ্ছা ওটা একটা গোল একটা বেস করে ক্ষীরের বল আমি শেয়ার করে দেবো আর তার মধ্যে কী লিখতে হবে বলে দিন আচ্ছা হয়ে যাবে সব লিখে দেবো আর কী মিষ্টির কথা বলছেন বলুন আচ্ছা হুম রসগোল্লা রসগোল্লা ওই পনেরো টাকা পিসের হবে আর সন্দেশ কুড়ি টাকা পিসের হবে আচ্ছা কবে আপনার লাগবে একটু বলে দিন আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে বলুন আর কী আর কিছু নয় তো আচ্ছা আচ্ছা আচ্ছা আপনাকে টেস্ট করতে দিচ্ছি দেখুন আপনার ঠিক ঠাক লাগছে না কি সব ঠিক আছে তাহলে টোটাল টোটাল করে দেব আচ্ছা ওই এক কেজি ওই যে ক্ষীরের মিষ্টিটা পড়ছে আটশো টাকা আপনার আর কুড়ি টাকা পিসের যে সন্দেশটার কথা বলেছিলাম ওইটা হাজার টাকা পড়ছে আর রসগোল্লা হচ্ছে পনেরো টাকা পিসের ওই সাড়ে সাতশ মোট আড়াই হাজার টাকার মতো পড়ছে হুম হুম এরম পড়ছে ঠিক আছে আগে আপনি আমার ফোন নাম্বারটা রেখে দিন আচ্ছা এইখান থেকে কি নিয়ে যাবেন না কি না বাড়িতে ডেলিভারি করতে হবে ও তাহলে বাড়ির বাড়িতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা ডেলিভারির জন্য বেশি লাগবে দিদিভাই ঠিক আছে ঠিক আছে দিদিভাই আপনাকে বলতে হবে না আচ্ছা ডেলিভারিটা লাগবে না আচ্ছা ঠিক আছে তালে আমি সঠিক সময়ে পৌঁছে দেব